আমি গতকাল যে বইটি কিনেছিলাম সে বইটা কেনার পর যখন আমি পড়ি সে সেই বইয়ের মাধ্যমে আমিই অনেক কিছু শিক্ষাব্যবস্থার জ্ঞান উপলব্ধি করতে পারি